আমার অফিসে পার্সোনাল ফাইলে একটা আধার কপি স্ক্যান করে আপলোড করতে হবে এই সম্মন্ধে স্যার আমায় একটু গাইড করুন আসুন আমি যেভাবে আমার আধার কার্ড আপলোড করেছি অ্যাডমিন ফাইলটা দেখিয়ে দিচ্ছি প্রথমে কম্পানির অ্যাডমিন ফাইলে যাবেন সেখানে পার্সোনাল ফাইলে ক্লিক করুন তারপরে আপনার ডিফারমেন্ট সিলেক্ট করুন এই ফাইলটা খুলে আপনার নাম সিলেক্ট করুন ওখানে আপনার পার্সোনাল ডিটেলস পাবেন সেখানে আধার অপশান সিলেক্ট করলে সরাসরি ইউআইডিএআই তে ফাইলে চলে যাবে সেখান থেকে আধার নম্বর পুট করে ডাউনলোড করে নিতে হবে